হ্যালো দাদা আপনি কোথায় আছেন আমি একটা ক্যাব বুক করেছিলাম গড়িয়া স্টেশনে আসার জন্যে তো এখনো পর্যন্ত আসছে না সেই জন্যে আমি কল করেছি এখানে দেখাচ্ছে আমার লোকেশন অনুযায়ী পাঁচ মিনিটের মধ্যে এখানে চলে আসার কথা সেখানে আমি আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো আপনি এখানে এসে পৌঁছোচ্ছেন না আপনি কোথায় আছেন এখনো এত দূর আপ আমার আপনার তো আসতে অনেক সময় লেগে যাবে এখানে আমার এক্সাম আছে এক্সামের জন্যেই আমি ক্যাব বুক করেছিলাম রাস্তায় অনেকটা জ্যাম আছে তাই জন্যে আমি তাড়াতাড়ি পৌঁছোতে পারবো না হ্যাঁ আমি তাড়াতাড়ি তো পৌঁছোতেই পারবো না বলুন আমি তো এক্সামে ওই টাইম অনুযায়ী তো আমাকে পৌঁছোতে হবে আমি তো পৌঁছোতে পারবো না সেখানে আমি এই জন্যই তো ক্যাবটা বুকিং করেছিলাম আর আপনার দেরি হচ্ছে আপনার সমস্যা হচ্ছে কো কোনো কারণে সেটা আপনি বলতেই পারতেন ফোন করে তাহলে আমি ক্যাবটা ক্যান্সেল করে দিতে পারতাম আমি ওয়েট করছি এতক্ষণ ধরে যে আপনি চলে আসবেন আপনি একবার দেখুন আপনাকে কতবার ফোন করেছি একটা কাজ করুন আপনি ক্যা ক্যান্সেল করে দিন ক্যাবটা কারণ আপনি এতটাই দেরি করেছেন আপনি যদি এখনো এখানে আসার জন্যে আমি আপনার জন্য ওয়েট করি তাহলে তো এখনো অনেক দেরি হয়ে যাবে কারণ আপনার এখানে পৌঁছোতে পৌঁছোতে আরও আধ ঘন্টা সময় লাগবে ততক্ষণে আমার এক্সামে ম মানে এক্সামে পৌঁছোতে তে আমার আরও দেরি হয়ে যাবে তা আপনি এক কাজ করুন ক্যাবটাকে ক্যান্সেল করে দিন আর আপনার এতটা দেরি হচ্ছে আপনি আমাকে বলতে পারতেন আমার এক্সামেও প্রবলেম হলো ঠিক আছে এক কাজ করুন ক্যান্সেল করুন ঠিক আছে ঠিক আছে আমিই ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে ঠিক আছে ধন্যবাদ দাদা